কিছু খাবারের তালিকাগুলি হলো যেমন ভাত তারপর ডাল তারপর মুগ ডাল তারপর মটর ডাল তারপর পাপড় তারপর পটল ভাজি তারপর পটল পোস্ত তারপর রুই মাছের কালিয়া তারপর কাতল মাছের ভাপা তারপর চিতল মাছের ভাপা কচু শাকের ভাপা চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের পাতুড়ি মুরগির মাংস তারপর পাঁঠার মাংস তারপর বিরিয়ানি তারপর পোলাও তারপর ফ্রাইড রাইস তারপর দই পনির তারপর মটন কষা তারপর মোমো তারপর চাউমিন তারপর এগ রোল তারপর কাতল কালিয়া তারপর ভেলপুরি তারপর কাবলি ছোলা তারপর আলু পোস্ত তারপর আলু কাবলি তারপর পাঁপড় ভাজা তারপর ডিমের কালিয়া তারপর কাতল মাছের কাতল ঝাল তারপর ইলিশ মাছের ভাপা চাটনি চিলি পনির ডিমের কারি লাল শাক করলা ভাজি আলু ভাজি ঘুগনি ইত্যাদি